দোল হচ্ছে বাঙালিদের একটা খুবই মজার উৎসব ওই দিনকে সবাই মানে ঝগড়া ভুলে গিয়ে দ্বিধাবোধ ঝগড়া এসব ভুলে গিয়ে একসঙ্গে রঙ খেলতে বেরোয় এই দোল এমন একটা উৎসব যে উৎসবে এ অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাঙালিদের একটা খুবই মজার উৎসব মানে বিশেষ করে আমাদের শ্রী কৃষ্ণ ঠাকুরের উৎসব উৎসব আপরাই জানবেন যে কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ ঠাকুর গোপীদের সঙ্গে দোল খেলত এই হচ্ছে ব্যাপার আর এই দোল খেলার মধ্যে কয়েকটা গান আছে সেই গানের মোদ্যে আমার একান্তই খুব প্রিয় গান হচ্চে যে খেলব হোলি রং দেবো না এই গানটা আমার এতটাই ভালো লাগে যে আমি এই গানটা সবসময় করি এই যে গানের মধ্যে বোঝাতে চেয়েছে যে হোলির সময় আনন্দটা বোঝাতে চেয়েছে কীভাবে ফুটিয়ে তোলে সেটা আমি আপনাদেরকে বলছি এটা হচ্ছে যে খেলব হোলি রং দেবো না তাই কখনও হয় এসো এসো বাইরে এসো ভয় পেয় না ভয় এর মানে হচ্ছে যে আজ হোলি খেলব হোলি রং দেবো না মানে হোলি খেলব রং দেবো না এটা কি কখনো হতে পারে আর এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় মানে বলতে চাইছে যে ভাই বাইরে এসো তোমাকে মারধর করব না হোলি খেলব নর্মালি রংই মাখাব এই হচ্ছে একটা আর এই হোলিটা বাঙালিদের খুবই মজার উৎসব সবাই রাগ ঝগড়া ইয়ে ভুলে গিয়ে একসঙ্গে হোলি খেলে এ আর এই হোলির মধ্যে সবথেকে আমার ফেভারিট গান হচ্ছে গিয়ে তোমার ওই খেলব হোলি রং দেবো না তাই কখনও হয় এটাই আমার খুব ভালো লাগে এই গানটা আমি এমনি ধরো কোথাও যাচ্ছি এই গানটা করছি হাঁটতে হাঁটতে এই গানটা করি মানে ভালো লাগে এই গানটা আমার শুনতে এটাই